আমার পরিবার সম্পর্কে আমি কিছু বলতে চাই যেমন আমাদের আমাদের পরিবারে আমরা চারজন এবং সেই চারজনকে নিয়ে আমরা সর্বদাই হাসি খুশিতে থাকি এবং সেই চারজন আমরা যেখানেই যায় না কেন আমরা চারজনে সেখানকে যাই এবং পাশেও আমার অনেক বন্ধু আছে যে বন্ধুদের সাথে আমি মেলা দেখতে যাই এবং এই যে জানুয়ারি মাস গেলো এই জানুয়ারি মাসে বেড়াতে গিয়েছিলাম সেখানে যেয়ে প্রচুর আনন্দ করেছিলাম সব বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করেছিলাম বেরিয়েছিলাম ঘুরেছিলাম এমন কি শত সমুদ্রে তো বেড়াতে গেছিলাম সেখানে প্রচুর স্নান করেছি জলে ঘুরেছি বোটে চেপেছি বোটে চেপে ঘুরেছি এবং ঘোড়া ছিলো ঘোড়ার পিঠে উঠে ছবি তুলেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি এবং আরও কয়েকটা পার্ক ছিলো সে পার্কেতে বেড়াতে গিয়েছিলাম বন্ধুদের সাথে সেখানে যেয়েও ঘুরাঘুরি করেছি ছবি তুলেছি আর হচ্ছে সেখানে যেখানকে গিয়েছিলাম সেখানের বিখ্যাত হচ্ছে খাজা সে খাজা মিষ্টি ই বাড়িতে কিনে নিয়ে এসেছিলাম সেখানেও খেয়েছিলাম এবং ঘুরেছিলাম প্রচুর আনন্দ করেছি সবাইকে নিয়ে ফ্যামেলিকে নিয়েও গিয়েছিলাম বন্ধুদের সাথেও গিয়েছিলাম তো সু খুবই ভালো লাগলো